পোল্ট্রি চাষে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ ও পরিচালনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিরোধের জন্য রয়েছে একটি কঠোর জৈব নিরাপত্তা ব্যবস্থা টিকাদান ব্যবস্থা এবং এদের এইসব পোল্টিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এইগুলো যাতে না হয় সেই দিকে সব সময় খেয়াল রাখতে হবে আর যদি কোন রকম এইসব সংক্রমণ রোগ দেখা দেয় তাহলে একটা অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক ঝুঁকিও দেখা দেবে একটা বিরাট অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে আর এইসব সংকান্ত রোগের জন্য আমি সব সময় একজন পশু চিকিৎসকের কাছে পরামর্শ নেব এবং সেই পরামর্শ মতই পশুদের দেখভাল করবো